হ্যাঁ আমি টিভি শো সার্ক ট্যাঙ্ক দেখে থাকি এটি হল হিন্দি ভাষার ব্যবসায়িক রিয়েলিটি টেলিভিশন সিরিজ যা সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত হয় শোটি আমেরিকান শো সার্ক ট্যাঙ্কের ভারতীয় ফ্র্যাঞ্চাইজিস এটি দেখায় যে উদ্যোক্তারা বিনিয়োগকারী বা হাঙরদের একটি প্যানেলের কাছে ব্যবসায়িক উপস্থাপনা করছেন যারা তাদের কোম্পানিতে বিনিয়োগ করবে কিনা তা সিন্ধান্ত নেন এটি মানুষকে অনেকটাই প্রভাবিত করে বিশেষ করে যারা ব্যবসা করতে আসে তারা এটি দেখে অনেকটাই প্রভাবিত হন